আমার পছন্দের খাবার হলো চিকেন মোমো চিকেন মোমো আমার এই কারণেই খেতে ভীষণ ভালো লাগে এবং এই কারণেই আমার বিশেষ পছন্দ কেননা এই খাবারটি খেলে এক কোনো পেটের সমস্যা হয় না বা দেখা যাচ্ছে এতে তেল থাকে না যেহেতু সেজন্য শরীরে যে একটা চর্বির যে ভাবটা থাকে সেটা আসে না বা এটা ভীষণই একটা সুষম খাদ্য এবং এটা পেটও ভরে যায় কোনো শরীরে ভারী লাগে না এবং আরও যেটা হয় শরীরে ফ্যাট জাতীয় কোনো কিছু এতে নেই এতে কোলেস্টেরলেরও কোনো ব্যাপার থাকে না সেই কারণে আমার ভীষণ পছন্দ মোমো আরও আমি ভীষণ খেতে ভালোবাসি কেননা মোমো আমি বিভিন্ন ধরনের মোমো আমি খেয়েছি গন্ধরাজ মোমো চিকেন মোমো বা বিভিন্ন সবজি দিয়ে মোমো মোমোটাই খেতে আমার এতোটাই ভালো লাগে যে কোনো জায়গায় আমি গেলে আগে আমি মোমো খেতে পছন্দ করি বহু দিন আগে আমি একবার যখন একদম প্রথম মোমো খাই সেটা হচ্ছে আমি যখন দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম প্রথম এক জায়গায় আমি একটা দোকানে মোমো খেয়েছিলাম তো সেই সেখান থেকে মোমো খাওয়ার পরে আমার আমি আজও পর্যন্ত ভুলতে পারি না এবং সেদিন থেকে মোমোটা আমার কাছে সব থেকে ফেভারিট খাবার হয়ে উঠেছে এবং আমি আজ পর্যন্ত কেউ যদি আমাকে সব থেকে আমার পছন্দের খাবার কী জিজ্ঞাসা করে তাহলে আমি আগে বলি মোমোটাই আমার সব থেকে পছন্দের খাবার